দেখুন এখানে পর্যটকরা হ্যাঁ ঘুরতে আসে এখানে নদীর পাড় আছে ধরো গ্রাম আছে সবাই এখানে ঘুরতে আসে শহরে অনেক জিনিস দেখা যায় আমি আগে গ্রামে থাকতাম এখন শহরে থাকি শহরে অনেক জিনিস আছে অনেক জিনিস কেনা যায় দেখা যায় ঘোরা যায়